হ্যালো ওলা কাস্টমার কেয়ার আমি চন্দন মন্ডল বলছি বাগনান থেকে হ্যাঁ আমি ওলাও বুক করেছিলাম আমি বাগনান থেকে আলিপুর ওখানে যাবো বলে তা আপনাদের যে ওলার গাড়ি আসার কথা ছিলো তিনি আসবেন আসবেন করে আসেন নি তা আমার কাজের প্রয়োজন ছিলো বা আমার তাড়া ছিলো বলে আমিও অন্য গাড়িতে চলে এসেছি তা আমাকে ওই যে টাকাটা আমি অ্যাডভ্যান্স করেছিলাম টোটাল তো তিন হাজার টাকার এ ছিলো তা আমি তো দের হাজার টাকা অ্যাডভান্স করেছিলাম সেই টাকাটাকে আমাকে ফেরত দিন ফেরত দেওয়ার ব্যবস্থা করুন আপনি আমাকে ইউ পি আইয়ের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ফেরত দিতে পারেন আমার নম্বর হচ্ছে সিক্স টু নাইন সিক্স নাইন থ্রি সেভেন এইট ওয়ার জিরো এবং আপনি যে আমার আই ডিটা তৈরি হয়েছিলো আপনি একবার চেক করেন দেখতে পারেন সেভেন জিরো জিরো ওয়ান এই আই ডিটা তৈরি হয়েছিলো ওখানে আছে আপনি যদি চান আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানেও ফেরত দিন এবার আমি আপনাদের পুরানো কাস্টমার একটু দেখবেন আমার একটু কাজের তাড়া ছিলো এবং আপনাদের গাড়ি আসেন নি এই পাঁচ মিনিট দশ মিনিট এমন করে করে আমাকে দু ঘন্টা দেরি করিয়ে দিয়েছেন তাই আমি টাকাটা রিফান্ড চাইছি এবারে আপনি যদি বলছেন যে সম্ভব নয় থালে আমাকে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হতে হবে আমি চাই না পুলিশে কমপ্লেন করতে কোনো ঝামেলার মধ্যে যেতে আপনি আমার টাকাটা রিফান্ড করলেই আমি হ সন্তুষ্ট হয়ে যাবো কোনো ঝামেলার মধ্যেই যাবো না তা প্লিস আমার টাকাটা রিফান্ড করে দিন